দিন দিন অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে ভারতে বিভিন্ন ফ্যাশানের আবির্ভাব ঘটছে ভারতও যে বিভিন্ন নিত্যনতুন জামাকাপড় জিনিসপত্র আবিষ্কার করছে কিন্তু ভারতের যে কাপড় ভারত ভারতের যে কাপড় সে কাপড়েও পরিবর্তন কাপড়েও বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেছে বিভিন্ন নতুন ধরনের কাপড় কাপড় ধীরে ধীরে বাজারে এসেছে কিন্তু বিদেশি ফ্যাশান ভারতীয় ফ্যাশানকে বিশেষভাবে প্রভাবিত করেছে মানুষ বিভিন্ন ভারতের বেশিরভাগ মানুষই এখন বিদেশি জামাকাপড় পরতে পছন্দ করে তারা সে জামাকাপড়ে স্বাছন্দ্য বোধ করে তারা সেই তারা সেই জামাকাপড় বেশি পছন্দ করে ভারতীয় ফ্যাশানের বা ভারতের ফ্যাশানের শাড়ি চুড়িদারের থেকেও তাই বিদেশি ফ্যাশান বিদেশি ফ্যাশান ভারতের ফ্যাশানকে বিশেষভাবে প্রভাবিত করেছে বলা যায় যদিও আমি আমি সমস্ত রকম জামাকাপড় পরতেই ভালোবাসি আমি ভারতীয় জামাকাপড় পরতেই বেশি পছন্দ করি এবং আমি এগুলি ভারতের আমি এগুলি আমার স্থানীয় যে কোনও দোকান থেকে সংগ্রহ করে থাকি তাও বলা যায় ভারতে ভারতের ফ্যাশানে বিদেশি ফ্যাশানের ভূমিকা বর্তমানকালে বেশ গুরুত্বপূর্ণ